আমি আপনাদের সংস্থা থেকে যাওয়ার জন্য ক্যাব বুক করেছিলাম এবং সেই ক্যাবটায় করে আমি যাচ্ছি রাস্তায় এবং আমার যা সেখানে কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি রাইডারকে ভাড়া দিতে চাইছি ভাড়া দেওয়ার জন্য আর রাইডের ভাড়া দেওয়ার জন্য আমি ইউপিআই আইডি ব্যবহার করছি আমি ভারত পের মাধ্যমে আপনাকে ভাড়া দিতে চাই তো আপনার ইউপিআই আইডি যে নম্বরটা আছে তা তা সেটা দিন বা আপনার যদি স্ক্যানার থাকে ইউপিআইয়ের তাহলে আমাকে দিন আমি ফোনপে পেটিএম বা বিভিন্ন ভারত পে বিভিন্ন পের মাধ্যমে আমি আপনাকে আমার কাছে সব পেই আছে সেই পের মাধ্যমে আপনাকে পেমেন্টটা করে দেব তাহলে আপনার যদি থাকে তাহলে দিন খুবই ভালো হয় কারণ আমি অনলাইনের মাধ্যমে পে করতে পারি কারণ আমার কাছে ক্যাশ অতটা নেই তো আপনার যদি অনলাইন কোনো পেমেন্ট হ্যাঁ অনলাইন পেমেন্টের যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে আমাকে তার আইডি দিন ইউপিআই আইডি আমি পেমেন্ট করে দিচ্ছি